ভারতের পর্যটন কেন্দ্র তো অনেকগুলো জায়গায় রয়েছে তার মধ্যে প্রথমে আমি পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করে হ্যাঁ তার হাওড়ার ব্রিজ মেট্রোর বিভিন্ন ইয়ে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো হ্যাঁ তারপরে জাদুঘর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের রয়েছে এছাড়া ভারতবর্ষের দিল্লি ধরুন দিল্লির লাল কেল্লা আগ্রা ফোর্ট এবং আরো রাজস্থানে বিভিন্ন বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত সব স্থানগুলো রয়েছে আর মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় রয়েছে হ্যাঁ এছাড়া কাশ্মীর কাশ্মীরেরা ভারতের আমরা সবচেয়ে যেটাকে ভূস্বর্গ বলে ইয়ে করি সেগুলো রয়েছে বিভিন্ন এই আকর্ষণীয় স্থানগুলো আমাদেরকে সবসময় আকর্ষণ করে এবং আমরা বিশেষ করে বাঙালিরা আমরা বেশি এগুলো ঘুরতে ভালোবাসি তাদের অবস্থানগত বৈশিষ্ট্যগুলো খুব দেখার মতো দার্জিলিং দার্জিলিংয়ের পাহাড়ের দার্জিলিংয়ে দেখার মতো অনেক কিছু রয়েছে যেটা সূর্যোদয় এরকমভাবে বিভিন্ন ভারতের বহু পর্যটন কেন্দ্র আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে যদি আরোভাবে সরকার যদি আমাদের আকর্ষণীয় করে তোলে তাহলে আরো ভালো হবে